পাখি নিয়ে অ্যাডভেঞ্চার বলতে যেমন আমি গেছিলাম একবার ঘুরতে দার্জিলিং ওখানে একটা জঙ্গল আছে সেখানে বন্ধুদের সাথে বন্ধু বান্ধবী বাড়ির ফ্যামিলি সবাই গিয়েছিলাম তো আমার একটা গাছে একটা গাছে হঠাৎ ছবি তুলতে তুলতে মানে সেলফি এ করতে করতে হঠাৎ একটা গাছের দিকে চোখ গেছে গাছটা খুবই বড়ো কিন্তু ওখানে অনেক পাখি ছিলো কিন্তু তার মধ্যে একটা পাখি আমার খুবই পছন্দ হয়েছিলো তো আমি পাখিটার যত মানে পাখিটা আমার খুব ভালো লেগেছিলো আমি তার কটা ফটোও তুলেছিলাম কিন্তু পাখিটার ফটোটা ঠিক আসছিলো না মানে মোবাইলে জুম করেও আসছিল না তেমন পরিষ্কার আসছিলো না মানে পাখিটা যেমন দেখতে তেমনভাবে আসছিল না তো আমার মনটা একটু খারাপ টাইপের হলো যে এত সুন্দর পাখিটাকে ভালো করে একটু ফটো তুলতে পারলাম না তো আমি পাখিটা যত কাছে যাচ্ছিলাম তো পাখিটা সেখানেই বসেছিলো কারণ পাখিটা তো অনেক বড়ো গাছের ওপরে বসেছিল ডালে তো আমি পাখিটা অনেক এ হচ্ছিলো আমি ভাবছিলাম বা ওরা হয়তো ভয়টাই পাচ্ছে সেই জন্যে কিন্তু না ওরা ওদের গাছেই বসে আছে কারণ আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই অনুযায়ী গাছটা অনেক বড়ো আর ও গাছে হামে হামেশায় ও ওদেরকে ধরাও যাবে না কিংবা ওদেরকে কিছু করাও যাবে না তেমনই পাখিটা খুবই সুন্দর দেখতে গায়ের রঙটা সবুজের মধ্যে হালকা সবুজ আর ইয়লো ইয়লো টাইপের কিরকম বলবো মিষ্টি কালারের তেমনই পাখিটাকে নিতে গিয়ে আর মানে যত ওর কাছে যাচ্ছি তত সামনে একটা গর্ত ছিল তা তো আমি দেখিনি কারণ পাখিটা আমার এতটাই ভালো লেগেছিলো যে আমি ওর দিকে তাকিয়ে একভাবেই তাকিয়েছিলাম ওর দিকে যত এগোচ্ছিলাম মানে ওর যত কাছে যেতে চাইছিলাম হঠাৎ কাছে যেতে যেতে অনেকটাই গিয়েছিলাম গিয়ে হঠাৎ বিঘ্ন ঘটলো এক গর্তর মধ্যে আমার পা পড়ে তা সামনে ছিল কাদা আমি পা পড়ে আর আমি সামনে হোঁচট খেয়ে পড়লাম কাদায় সবাই হাসতে লাগলো কিন্তু কেউ বুঝলো না যে আমার কতটা ব্যথা লাগলো কিংবা কতটা কী হলো কেউ বুঝলো না তারপরে গেল আমি উঠতেও পারছি না আমাকে কেউ তুলছিলও না কাদাটা খুব এ ছিলো তো সেই জন্য আমাকে কেউ তুলছিলও না তো আমি আবার সবাইকে একটু বললাম যে তোমরা হাস হাসি বন্ধ করে আমাকে একটু তোলো বলছিল কি আমার একটা বন্ধু তখন বলছিলো যে পাখি দেখার শখ মিটেছে কাদা মেখে উঠে আসছিস পাখি দেখ দেখতে পেয়েছিস আমি বলছি তাতে কী হয়েছে পাখি দেখবো পাখি যখন ও আমার যখন মন যখন কেড়ে নিয়েছে তখন ওকে ওর ভালো একটা ফটো তো আমি তুলবই কারণ ও ওকে আমার খুব ভালো লেগেছে আমার ওর একটা ফটো তোলা লাগবেই ওই গাছটার কাছে তো আমি যাবোই যাবো ওর কাছে তো আমি যাবোই যতই যাই হোক বলে সেই কাদা থেকে আবার উঠলাম উঠে গা হাত পাগুল একটু পরিষ্কার করে নিয়ে আমি আবার এগোতে থাকলাম এগোতে এগোতে হয় মা আমাকে বললো যে যা আর যেতে হবে না চল কিন্তু আমি না শোনা বান্দা এবার আমি এগোলাম এগোতে এগোতে হঠাৎ একটা বাজে একটা পশু কেমন বলবো আমি অতটা মু এ নেই খ্যাঁক্সিয়াল টাইপেরই হবে হঠাৎ ছেলাম মেেরে জঙ্গলের ভিতর থেকে হঠাৎ আমার সামনে এসে পড়লো আমি এত জোড়ে ভয় পেয়ে গেছি যে আমার তখন মনে হচ্ছিলো এই বোধয় আমাকে এবার শেষ দিন বোধয় তো আমার সাথে অনেকে থাকার কারণে সে ভয় পেয়ে গিয়েছিলো সে উজন আমাকে ভয় পেয়েছিল আমি তাকে প্রথমে ভয় পেয়েছিলাম কিন্তু তারপরে আর ভয় পাইনি সেই জন্য তার ভয় পাওয়ার পরে আমি তাকে এ করে পাখিটা একটা ছবি তুলে নিয়ে চলে এসেছিলাম পাখিটার ছবিটা সত্যি খুব ভালো হয়েছিলো পাখিটা সত্যিই খুব সুন্দর দেখতে ছিল